বলছি আপনার দোকানে ক্যা কেমন জুতো আছে বলুন তো সব রকমের জুতো কি পাওয়া যায়

যেমন বাটা প্যারাগন আচ্ছা আচ্ছা কোন কোম্পানির জুতো কেমন দাম বলুন তো আমি একটু আমি একটু ইয়ে কিটো টাইপের জুতো পছন্দ করি আমি কিটো জুতো নেবো আপনি একটু বলুন তো দামটা কোন কোম্পানির কেমন হতে পারে আচ্ছা আচ্ছা মোটোমোটি কতোদিন লাস্টিং করবে ওই জুতো নিলে আচ্ছা আচ্ছা আর অন্য আর আচ্ছা অন্য কোম্পানিগুলো কেমন হবে ধর প্যারাগন কোম্পানি বা বাটা আচ্ছা আচ্ছা এখন কি পাওয়া যাবে আপনার দোকানে যদি যাই আমি একটা প্যারাগনের একটা আমি মানে কীটো জুতো নিতে চাই আচ্ছা ওটা মোটামুটি দু আড়াই বছর মতো চলবে তো মানে ওই ওই জুতোটা নিলে কেন আমি ওই আমি প্যারাগন কোম্পানির জুতো ব্যবহার করছি কিন্তু দেখছি যে মোটামুটি আমাকে আমার ওই জুতো আড়াই বছর আসে ব্যবহার করতে পারছি মানে আমার পক্ষে খুবই ভালো প্যারাগন কোম্পানিটা আমি খুবই পছন্দ করছি মানে আমার পয়ে তো সেরকম মানে সে লাস্টিংয়ের এটাও খুব সুন্দর হচ্ছে মানে ওইটা আমি পছন্দ করছি তো আপনার দোকান আপনার দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমি সেইভাবে তো যেতে পারবো আচ্ছা দাদা রাখছি ধন্যবাদ আমি সময় করে আপনার দোকানে যাবো ওকে